ঠিক আছে দিচ্ছি তা আপনারা কোথায় যাচ্ছেন কত দূরে ও তা এই নিন আপনার পাঁচ লিটার তেল দেওয়া হয়ে গেছে পাঁচ লিটার তেলের দাম হলো পাঁচশো পঁচাত্তর টাকা ঠিক আছে দিন তা আপনারা গোবিন্দবাটির ওইখানে গিয়ে কী করবেন ও হ্যাঁ চিনি হ্যাঁ কেন না বলবো নিশ্চয়ই বলবো দুলদুলি থেকে এই যে দুলদুলের এখানে আছেন না এখান মেন রোড ধরে সোজা পথ যাবেন যেতে গিয়ে পঞ্চগলি বাজার পড়বে তারপরে সেখান থেকে ওই বাজারের মেন রোড দিয়ে সেখান থেকে যাবেন বা সে সেখান থেকে গিয়ে যেতে যেতে এই আমাদের যে ওই ঘঞ্চ বলে একটা মোড় আছে চারটে রাস্তার মোড় ওইখানে ওইখানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে গোবিন্দবাটিটা কোন দিকে যায় ওইখানে গেলে যে কেউ দেখিয়ে দেবে যে গোবিন্দবাটির পথটা দেখিয়ে দেবে সেই রাস্তা সেই মেন রোড ধরে আপনি যাবেন গিয়ে তারপরে কিছু দূর গিয়ে দেখবেন একটা ছোটখাটো মার্কেট মতো আছে ধারে একটা বড় গোবিন্দবাটি হাই ইস্কুল আছে ওইখানে বড় একটা মাঠ আছে ওইখানে গিয়ে দেখবেন একটা পুরো নতুন রঙ করা খুব সুন্দর একটা নতুন দুর্গা ঠাকুর ঘর আছে ওটাই ওইখানেই গোবিন্দবাটি দুর্গা পুজো হয় ওইটাই হলো গোবিন্দবাটি ওই মেলা যেখানে আপনি যেতে চান